না আপনাকে তো প্রথমে পাঁচ দিনের ওষুধ তো দিয়েছি তিন দিন হয়েছে তো আরও দু দিন খান আর সঙ্গে আপনি ভেপারটা ওই ভাপটা নেওয়া শুরু করুন গরম জলে গারগল করুন গরম খাবার খান হ্যাঁ তাতেও যদি পাঁচ দিনের মধ্যে না কমে ওষুধের আপনার যে কোর্সটা আছে ওটা কমপ্লিট হোক তারপর একটা রক্ত পরীক্ষা করিয়ে আপনাকে দেখতে হবে এখন এই জিনিসটা এখন হচ্ছে একটু যেতে টাইম লাগবে কেন সংক্রমণটা ভেতরে এখনও ইনফেকশনটা আছে সংক্রমণটা সেই জন্য আপনার একটু যেতে টাইম লাগবে আপনি এগুলো করুন আর পাঁচদিন পর আমার কাছে আসবেন আমি আপনাকে একটা ব্লাড টেস্ট করাব তারপর দেখছি হ্যাঁ তো জ্বরটা কমে গেছে এবার যদি কাশিটা যদি না কমে ভেতরে হয়ত কোনও ইনফেকশন আপনার সংক্রমণটা আছে রয়েছে সেটা আপনার রক্ত পরীক্ষার দ্বারাই আসবে বিনা রক্ত পরীক্ষায় হবেনা ওটা

হ্যাঁ তাহলে আপনি একবার আসুন ওই ওষুধের ইয়েটা শেষ করে কোর্সটা শেষ করে তাহলে আমি দেখে নেব যদি ওষুধে ইয়ে হয় তখন যদি প্রয়োজন মনে করি তাহলে তখন দেখব আপনার রক্ত পরীক্ষা করতে হবে কি না ঠিক আছে আমার মনে হয় যে এই কোর্সটা কমপ্লিট করলেই আপনার কাশিটা অনেক আপনার শেষ কমে যাবে

কাশিটা এখন যেতে টাইম লাগছে এইসব কাশিগুলো এখন সংক্রমণটা এত ইয়ে হয়ে আছে কাশিটা যেতে একটু টাইম লাগছে আপনাকে পাঁচদিন তো বলেছিলাম তিনদিন হল আর দু দিন আপনি ওষুধটা খান খেয়ে আমার কাছে আসুন আমি দেখছি আমার যদি ওটা অন্য কোনও ওষুধ দিয়ে হয় নাহলে একটা তখন রক্ত পরীক্ষা করাতে হবে ওকে ওকে হ্যাঁ হুম